হ্যাঁ হ্যালো আসুন আসুন আসুন ভেতরে আসুন বলুন ম্যাডাম কী নেবেন লিপিস্টিক ভালোর মধ্যে কী কালার নেবেন ল্যাকমি ল্যাকমি তো আছে ল্যাকমি থেকে আরও ভালো হচ্ছে রেভলন আছে রেভলন দেখলে নিতে পারেন খুব ভালো ব্র্যান্ড কালার কী কালার কী কালার লাগবে আপনার ব্রাউন কালার ব্রাউন কালার শেডটা দেখুন এই দেখুন ল্যাকমি কালার শেড আর এই ব্রাউন কালার শেড দুটো কালারই শেড আছে দেখুন পছন্দ করুন ব্রাউন কালার ল্যাকমিতে মানে প্লাস বারো রকম কালার আছে ব্রাউনে আর রেভলনে আঠেরো রকম কালার আছে আপনি কোন ব্র্যান্ড চুজ করুন কোন কোম্পানির কোন মালটা নেন কোন কালারটা নেবেন চুজ করুন চুজ করে বলুন সে অনুযায়ী দাম সব আলাদা আলাদা দাম আছে যেমন এটা কী রকম আছে এটা কী রকম আছে বলবেন তো হুম হ্যাঁ অন্য কালার ধরুন অন্য কালার এবার এই রেভলনটাই দেখুন তাহলে হ্যাঁ আপনার চয়েসই কোনটা এলএ এইট্টিন আছে হ্যাঁ এলএ এইট্টিন আছে ওয়েট করুন এলএ এইট্টিন ওটাতে দেখুন এলএ এইট্টিন দেখুন আপনি বললেন তাহলে এখুনি ওই জন্য বললাম এলএ এইট্টিন তো আরও কম দাম ল্যাকমি এখন হচ্ছে এলএএইট্টিনটা রেভলনটা সো হতে পারবে ল্যাকমি তো আরও কম দাম এলএ এইট্টিন তো আরও কম দাম ঠিক আছে আপনি ধরুন আপনার পছন্দ হলে আপনি ঠিক আছে দেখুন তা কালার পছন্দ পছন্দ করুন